হ্যাঁ বলছি এখানে আয়া পাওয়া যাবে বলছি কি আমার ঘরে বাবা একটু অসুস্থ তার জন্যে আমি বন্ধুর কাছে নম্বরটা নিয়ে ফোন করলাম ওই পাটা ভেঙে গেছে তো উঠতে পারে না আর কি বিছানার মধ্যেই থাকে দেখাশোনা করতে তো আমি অফিস যাই তো ফিরে আসতে লেট হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় পাঁচটা হয়ে যায় আর বাড়িতে আমার কেউ নেই আর কতক্ষণ থাকবেন আপনি বাড়িতে কাজ করবেন মাসে কত বেতন লাগবে আপনাকে ও নাইট আর দিন দুটো মিলিয়ে আর যদি সপ্তাহে দুদিন নিই তাহলে ফুললি ও কম নেবেন না না কি

ও ও বুঝতে পারছি